আমরা পশ্চিমবাংলার মানুষ আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা আমরা বিভিন্ন ধরনে বাংলা ভাষায় কথা বলি আমাদের এই বাংলা ভাষার সঙ্গে একটু ইংরাজি ভাষাও আছে সংস্কৃত ভাষাও একটু আছে আরও বিভিন্ন বিভিন্ন জেলায় যেমন ধরো বিভিন্ন রকমের ভাষা যেমন ধরো আমাদের কলকাতার মানুষ তাদেরও একটু ভাষার টান আলাদা আর পাড়া গ্রামের দিকে একটু তাদেরও ভাষার টান তাদেরও একটু আলাদা ধরনের আছে যেমন ধরো উত্তুরের দিকে উত্তরে মানুষদের তাদের ভাষা আলাদা আমাদের পশ্চিম বাংলার মানুষদের এদেরও ভাষা আলাদা যেমন ধরো উপভাষাও আছে এর সঙ্গে যেমন ধরো সাঁওতালি ভাষা আদিবাসী ভাষা এর সঙ্গে অনেক কথা বলে এবারে আদিবাসী ভাষাগুলো আদিবাসীরাই বলে সাঁওতালিরা হচ্ছে সাঁওতালি ভাষায় কথা বলে